বর্তমান যুগে পশ্চিমবঙ্গ এবং আশেপাশের অঞ্চলে ইংরাজি মাধ্যমে শিক্ষার এক বিপুল জোয়ার লক্ষ্য করা যায় আজ থেকে বছর দশ কিংবা তার পূর্বেও এমনটা ছিল না আমাদের ছোটবেলায় আমরা বিভিন্ন বাংলা মাধ্যমে পড়াশোনা করে বড় হয়েছি কিন্তু এখন ঠিক তার উল্টো চিত্রটা লক্ষ্য করা যায় এখনকার পরিবারের ধ্যানধারণা পালটেছে এখনকার পরিবারের এই ধ্যানধারণা এসেছে যেন ইংরাজি না শিখলে বা ইংরাজি না বলতে পারলে না জানতে পারলে তার পড়াশোনা সম্পূর্ণ হয় না ঠিক সেম এমনই জিনিসটা লক্ষ্য করা যায় আমাদের মিডিয়াতেও এখনকার ভালো বাঙালি ধারাভাষ্যকার বা বাঙালি খবর পড়ার লোকজন খুব কম পাওয়া যায়